লোকেরা প্রথম আঁকা শুরু করার সময় সবথেকে বেশি যেটা ভুল করে তারা পেনসিলটাকে প্রচুর শক্ত করে লাইন টানে তা আমার ছাত্রীও এইরকম একটা করতো তো আমি তাকে বললাম যে দেখ যখন ছবি আঁকবি তখন কিন্তু ওরকম ডিপ মানে জোর করে ওটাকে চাপা দিয়ে আঁকিস না তাহলে ছবিটা কি বল তো মুছবি যখন দাগ পড়ে যাবে সবসময় ছবি আঁকার সময় হালকা হালকা পেনসিলটা রগড়ে স্কেচ করতে হয় যাতে সেই ছবিটা ফুটে ওঠে তো আমি তাকে সেটা বোঝালাম তো এইগুলো মানুষও অনেক মানুষই ভুল করে এছাড়া রং দেওয়ার সময় তারা অনেকটা গেবড়িয়ে দেয় এদিক সেদিক করে তো সেই জন্য আমি তাদেরকে বলবো যে এইসব এড়ানোর জন্য অবশ্য যখন রং দেবে সাইডগুলোতে একটু সেলোটেপ দিয়ে দিতে সেলোটেপ দিয়ে দিলে তখন কিন্তু বাইরে রংগুলো আর বেরিয়ে যাবে না আর একজন ভালো শিল্পী হয়ে ওঠার জন্য আমি তো খুব একটা মানে আঁকা নিয়ে বসে থাকি না তো সেই জন্য ভালো শিল্পী আমি কবে হব না হব আমি তো জানি না তো শিল্পী যদি কোনোদিনও হতে চাই তো আমি বলবো যে যারা শিল্পী হয়েছে তারা নিশ্চয়ই এগুলো অনেকটা চর্চা করেই শিল্পী হয়েছে নইলে শুধু শুধু তো আর কেউ শিল্পী হয়ে যেত না আঁকার শিক্ষকও হয়ে যেত না তো সেই জন্য যারা এইগুলো কাজগুলো করে যারা আঁকা শেখায় তারা অবশ্যই আঁকাটা নিয়ে চর্চা করেছে তাই তারা এখন আঁকার শিক্ষক হয়েছে তো তাদের চর্চার প্রয়োজনটা তো অবশ্যই তারা যদি চর্চা না করতো তাহলে আজকে তারা আঁকার শিক্ষকটা হত কি করে তো আমি বলবো যেই ভুলগুলো তারা করে সেই ভুলগুলো অবশ্যই এড়ানো যায় এড়ানোর জন্যই শিক্ষকরা আছে শিক্ষকরা তাদের ভুলগুলো ধরিয়ে দেয় যে এটা এভাবে ঠিক করো তো এইটাই হচ্ছে শিক্ষার মানে আঁকার সবথেকে বড় শিক্ষা যে একটা মানুষ ভুল করবে ভুল করতেই শিখবে